হ্যাঁ হ্যালো কে ক্যাব ড্রাইভার বলছেন হ্যাঁ আমি মিতালি দি বলছি আমি আপনার গাড়িটা বুক করেছিলাম কালকে তো আমি সেইটা যেতে পারব না আমার ছেলের খুব অসুস্থ সেই জন্য আমি কালকে বেরোতে পারব না বাড়ি থেকে তো সেক্ষেত্রে আমি তো আপনাকে হাজার টাকা অ্যাডভান্স করেই রেখেছিলাম হ্যাঁ তো হচ্ছে আমি বলছি যে তাহলে অ্যাডভান্সের টাকাটা আমাকে ফিরিয়ে দিতে ফিরিয়ে দিন তো আমি তো কালকে যে যাব বলেছিলাম যে মায়াপুর ইস্কন মন্দিরটা দেখতে যাব তো বাড়ির সকলে মিলে যাব বলেছিলাম কিন্তু আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা সেই কালকে যেতে পারব না হ্যাঁ তো এখন অ্যাডভান্সের টাকাটা ফেরত দিয়ে দিন আবার যেদিন যাব সেদিন না হয় আপনার সাথে যোগাযোগ করে নেব তো এখন তো এই টাকাটা আবার কবে যাওয়া হবে সেই জন্য তো আমি এই টাকাটা ফেলে রাখব না আচ্ছা তো হ্যাঁ খুব ফেরত দিয়ে দিলে তো খুব ভালোই হয় ছেলেরও অসুস্থ তো ছেলের ডাক্তার দেখাতেও তো টাকা লাগবে সেক্ষত্রে আপনাকে আমি হাজার টাকা অ্যাডভান্স করে রেখেছি তো সেই টাকাটা ফেরত পেলে আমারও একটু কাজে আসবে যেহেতু আমি যেতে পারব না তাই বলছিলাম আর কি আচ্ছা ঠিক আছে আপনি দেখবেন হ্যাঁ টাকাটা যেমন ফেরত পেয়ে যাই